আমাদের গ্রামে কি কি ব্যবসা করা হয় আমাদের গ্রামে দেখতে গেলে হরেক রকমের ব্যবসা রয়েছে আমাদের গ্রামের ব্যবসাগুলি হলো আলু কেনা ধান কেনা এইসব ব্যবসাগুলো আমাদের গ্রামে অনেকটাই উন্নতমানেরও হয়ে থাকে এবং আমাদের গ্রামে সবজি বিক্রি এবং ভুষিমাল দোকান ও এবং ওষুধ দোকান হয়ে থাকে আমাদের গ্রামে চাল ও দোকানও রয়েছে এসব চাল দোকানেও চাল পাওয়া যায় আমাদের গ্রামের এসব উন্নত কারণের জন্য আমাদের গ্রামের লোককে কোনদিনও বাইরে এসব জিনিস কোনো দিন দিতে যেতে হয় না যা আমাদের গ্রাম বাইরে গেলে ঠকে যেতে পারে কিন্তু আমাদের গ্রামের নিজেদের লোকেদের কাছে বিক্রি করলে সেই জিনিসটা ঠকতে পারবে না তাই আমাদের গ্রামের লোকরা আমাদের গ্রামেই সব জিনিস বিক্রি করে